আমি গাছপালা বৃদ্ধির জন্য সাধারণত যে মাটি ব্যবহার করি সেটা হলো বেলে মাটি বেলে মাটি গাছের জন্যও খুব উপকার এবং এতে গাছও ভীষণ ভালো হয় গাছের জল ধারণ ক্ষমতাটাও ভালো থাকে এবং গোড়া পচেও যায় না সেক্ষেত্রে আমি যখন কোনো গাছপালা বাড়িতে লাগাই কোনো টবে যখন লাগাই তখন আমি বেলে মাটি সাধারণত ব্যবহার করে থাকি আমার সাধারণত যে অঞ্চলে বাস করি সেখানে এঁটেল মাটি কিন্তু এই এঁটেল মাটিতেও যে কোনো গাছ ভালো হয় না তা নয় এই মাটিতেও ভালো গাছ হয় সেক্ষেত্রে বাড়ির উঠোনে বা বাগানে যে গাছগুলো লাগিয়ে থাকি সেগুলো এই মাটিতেই লাগানো হয় তার মধ্যেও অন্যতম গাছ হলো আম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ কিন্তু টবে করে যখন আমি কোনো গাছ ফুলের গাছ লাগাই তখন আমি সাধারণত বেলে মাটি ব্যবহার করে থাকি সেই কারণেই গাছগুলো ভীষণ সুন্দর হয় এবং এর জল ধারণ ক্ষমতাটাও খুব ভালো আমি গাছের জন্য সাধারণত তেমন কোনো সার ব্যবহার করি না কিছু সার ব্যবহার করে থাকি সেটা হলো গোবর সার বা ইউরিয়া এবং ব্যবহার করে থাকি এছাড়া জৈব সার বলতে আমি অর্গানিক অর্গানিক যে সমস্ত সার আছে সেগুলো ব্যবহার করে থাকি যেমন খোলের জল নিম পাতার জল বা বাড়িতে সবজির খোসা দিয়ে যে সার তৈরি হয় অর্গানিক যে সার সেগুলো আমি গাছের গোড়ায় ব্যবহার করে থাকি